অনেকে খেলবার জন্য খেলে আর অনেকে শখ মেটাবার জন্য খেলে দুটোর মধ্যে অনেক তফাত আছে যেমনি কোনো মানুষ যদি মনে করে যে আমি জীবনে খেলা নিয়ে প্রতিস্থাপিত হতে পারব বা প্রতিস্থাপিত হব তাহলে তার পুরো জীবনের বেশীরভাগ সময়টাই তাকে সেই দিকে দিতে হবে যাতে খেলাধুলা বা সেই জিনিসটা প্রতি আগ্রহ বাড়ে সেইটাতে সমস্ত কিছু ধ্যান ধারণা চলে আসে তার একদম শেষ পর্যন্ত পৌঁছাতে হবে সেই খেলাটির শেষ পর্যন্ত পৌঁছাতে হবে তবে পুরো জীবনের মানের ওপর সেটা নিশ্চিতভাবে প্রভাব ফেলতে পারবে আর খেলা যে কোনো খেলাই কিন্তু মানে এড়িয়ে যাওয়ার নয় যে কোনো খেলাই খারাপভাবে নেওয়ার নয় প্রতিটা খেলাই সমান আমি মনে করি যে যেমন মানসিকতা নিয়ে সেইটাকে দিনের পর দিন সাধনার মতোন করে ফুটিয়ে তুলতে পারবে বা সেটাকে প্রয়োগ করতে পারবে তাহলে সে জীবনে একদিন না একদিন সার্থক হবেই